বলছি এটা কি ফুলের দোকান বলছি আগের দিনে আপনার দোকানে ফুল নিয়েছিলাম খুব ভালো ফুল আমি কিছু ফুল নিতে চাই বলছি রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের কীরকম দাম আছে হ্যাঁ আর গেঁদা ফুলটা গেঁদা ফুলটা কীরকম দাম আছে আমার কাল একটা পুজো আছে আমার এক কিছু ভালো ফুলের দরকার এক গাঁদা ফুলটাই দেবেন বেশ তাহলে ওই গাঁদা ফুলটাই নিচ্ছি তাহলে গাঁদা ফুলটা দিয়ে দেবেন আর জন্য গাঁদার চেন কটা দিয়ে দেবেন গো গোলাপ ফুল দেবেন তাহলে গোটা চার তাই দিয়ে দেবেন

হ্যাঁ বেশ ঠিক আছে তাই দিয়ে দেন ওই জন্যই আপনার দোকানে ফোন করেছি যে আপনার দোকানে ফুল ভালো আপনার দোকানেই নোবো হ্যাঁ তাহলে পাঠিয়ে দেন আপনি